হ্যাঁ বলছি জয়গুরু বস্ত্রালয় এটা দোকান আপনি কি কর্মচারী বলছেন আচ্ছা বলছি সামনেই তো কালী পুজো আসছে ওই জন্য আমার আমার মানে পরিবারের সদস্যদের জন্য আমি কেনাকাটা করতে চাই আপনাদের দোকানে কি সবার কেনাকাটা মানে সব রকম জামা প্যান্ট বা শাড়ি আরে সব পাওয়া যাবে আচ্ছা আমি তো বলছিলাম যে বয়স্কদের যারা মানে আমার পরিবারের ছেলে মানে তাদের জন্য আমি ছিট কাপড় নেব তো ছিট কি পাওয়া যাবে দোকানে আচ্ছা আসলে আমাদের বাড়িতে মানে পনেরো ষোলো বছরের দুজন মানে মেয়ে আছে মানে কন্যা আছে মানে তাদের জন্য আমি চুড়িদার নেব চুড়িদারও কি ওইখানে পাওয়া যাবে না শুধু শাড়িই পাওয়া যাবে

আচ্ছা বলছি দাদা কত রেঞ্জের মধ্যে ওটা ওগুলো পড়বে মানে কত পার্সেন্টেজ কি আপনাদের আছে কিছু হ্যাঁ ছাড় পার্সেন্টেজ ও মানে প্রত্যেকটা কেনাকাটার পিছনে দশ পার্সেন্ট নাকি হাজার টাকার কেনাকাটা করলে তাতে আপনারা দশ পার্সেন্ট ছাড় দেবেন ও আচ্ছা তাহলে আমি একসাথে করব না আমি আলাদা আলাদা করে করব মানে শাড়ি আলাদা করে নেব তাতে আপনাদের কাছ থেকে ছাড়টা বুঝে নেব আর ছিট যেগুলো নেব সেগুলো না হয় ছাড়টা বুঝে নেব এরকম আলাদা আলাদা করে আমি করতে চাই সেটা কি করা যাবে আচ্ছা দাদা আপনাদের তো আমি দেখলাম যে ফেসবুক থেকেই আপনাদের আমি দোকানটার ঠিকানাটা পেয়েছি তাহলে দাদা বলছি ওই রোডের যে রুটটা আছে টাউনশিপ হয়ে যে রোডের যে ওই রাস্তাটা দিকে গেলেই কি আপনাদের দোকানটা আমি পেয়ে যাব আচ্ছা ঠিক আছে তাহলে জয়গুরু বস্ত্রালয় বললেই আপনাদের দোকানের ঠিকানা দেখিয়ে দেবে তাই তো বলছি তাহলে টাউন থেকে আমি যদি অটো নিয়ে নিই তাহলে অটোওয়ালাকে যদি বলি তাহলে আপনাদের দোকানের সামনে পৌঁছে দেবেন তাই তো আচ্ছা বলছি আপনাদের ট্রায়াল রুম আছে মানে সবাই তো একটু ইউজ করে করে দেখবে ঠিকঠাক হচ্ছে কি না জামাগুলো পরে দেখবে তাতে কি রুম আছে কি আলাদাভাবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা সব মানে সব দিক থেকেই মানে সব ঠিকঠাক তো মানে কোনো কিছু ওখানে গিয়ে কোনো সমস্যা হবে না তো দাদা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তো দু তিন দিনের মধ্যেই যাব ওই জন্য সব কিছু জানতে চাইলাম আর কি ঠিক আছে আপনি পার্সেন্টেজটা একটু দেখে সব জিনিসে বসাবেন রাখছি তাহলে আচ্ছা ঠিক আছে